কেউ আমার আঁকার প্রশংসা করলে একটু হাসি পায় থেকে একটু প্রশংসাবোধ হয় যে কাজটা আমি আরও ভালোভাবে করতে পারি আঁকতে পারি আঁকার প্রতি আরও আগ্রহ বাড়ে কারোর ভালো কাজের জন্য কেউ প্রশংসা করলে তার আঁকার আগ্রহটা তো আরও বেড়ে যায় সেরকম আমারও মনে হয় যে কাজটা ভালো করছি আঁকছি সেই জন্য প্রশংসা করছে সবাই আমার আমার কাজের অনুভূতিটা আরও বেড়ে যায় আঁকার প্রতি আমার ছোটোবেলা থেকেই খুবই আগ্রহী আঁকতে প্রকৃতিকে নিয়ে আঁকতে আমার খুব ভালো লাগে এবং আঁকার থেকে আমি কিছু অর্থ পেলে সেদিকে সেটাও খুব উপকার হয় এবং সবাই আমার আঁকার প্রশংসা করে এবং ভালো লাগে আঁকতে আঁকার প্রতি আগ্রহটা বাড়ে